আমার ফসলের উৎপাদনশীলতা এবং গুণমান উন্নত করতে আমি যে ধরনের কৌশল ব্যবহার করে থাকি সেটা হলো আমার জমিতে আমি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি আমি কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করি না আমি জানি যে আমি যদি আমার জমিতে ফসলের জন্য জৈব সার ব্যবহার করি তাহলে আমি খুব ভালো ফসল পাব এবং জৈব সারে আমার খরচও কম আমার এই ফসল খুব গুণগত মান দিক দিয়ে খুব উন্নত হবে এবং পুষ্টিকর হবে এতে কোনো রকমের বিষ মেশানো থাকবে না যেটা কীটনাশক ব্যবহার করার ফলে হয়ে থাকে সেজন্য আমি আমার জমিতে আমার ফসল উৎপাদনের জন্য সবসময় তার মানটাকে উন্নত করতে আমি জৈব সার ব্যবহার করে থাকি এবং আমি নিজেই সেখানে পরিশ্রম করে থাকি যাতে আমিও আমার ফসলটা খুব ভালোভাবে উৎপাদন করতে পারি এবং তার মানটা খুব উন্নত হয়